হ্যাঁ হ্যালো ওহ হ্যাঁ হ্যাঁ বলুন স্যার বলুন হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন হ্যাঁ আমি রঞ্জিতের বাবা হ্যাঁ শুনুন আমি হচ্ছে এখনও নোটিশটা দেখা হয়নি মানে আমি অফিসের কাজে আছি আমি বাড়ি গেলে হয়তো আমার ছেলে আমাকে দেখাবে তাহলে হয়তো বাড়ি গিয়ে দেখতে পাব কিন্তু একটু দেখার আগে আপনি একটু বলে দিন না কী ব্যাপারে ওই নোটিশটা হ্যাঁ হ্যাঁ মিটিং হলে তো খুবই ভালো হয় হ্যাঁ আমার ছেলে ঠিকমতো পড়াশুনা করছে না এবারে মিটিংটা হয়ে গেলে ভালো করে একটু আর আমারও আপনাকে ফোন করার দরকার ছিল আমিও হচ্ছে আপনাকে ফোন করব ঠিক করেছিলাম আমার ছেলে ঠিকমতো আর পড়াশুনা করছে না একটু গাইড দেওয়ার জন্যই আমি ফোন করব ভেবেছিলাম হ্যাঁ স্যার স্যার বলছি হ্যাঁ কবে বললেন মিটিংটা হ্যাঁ হ্যাঁ স্যারেরাও থাকবে তো সে বুঝতে পারছি বলছি স্যার ছাত্রছাত্রীদেরকেও কি থাকতে হবে মানে আমার ছেলেকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে তাহলে এবারে মিটিংটা হওয়াটা খুবই জরুরি এবং অত্যন্ত জরুরি আছে কারণ মিটিংটা হলে তাহলে ছেলেমেয়েরাও একটু পড়ার গুরুত্বটা বাড়বে যাতে ভালো করে পড়াশুনো চালিয়ে যেতে পারে সেই আগের মতো

ও ঠিক আছে তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও আমি ছেলেকে রেডি করাতে পারি তো এখন থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মিটিংয়ের ডেটে তাহলে আমি চলে যাব হুম আচ্ছা আচ্ছা ধন্যবাদ হুম ঠিক আছে হুম